আমি ইউপিআই দিয়ে রাইডের জন্য আপনাকে ভাড়া দিতে চাই আমি তাই আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার কাছে কোনো ইউপিআই আইডি কিংবা কোনো ফোনপে জিপে পেটিএম এই সবের কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে কি না অনলাইন পেমেন্টের ব্যবস্থা হলে খুব ভালো হতো তাহলে আমার দিতে সুবিধা হতো আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনাকে অনলাইনে টাকাটা পেমেন্ট করব তাহলে আপনারও ভালো হবে এবং আমারও ভালো হবে দিতে নিতে দুটোরই সুবিধা আমার কাছে খুচরো টাকা তেমন একটা নেই তাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনার যদি থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন কোনো অসুবিধা হবে না